হ্যাঁ আমাদের স্কুল বা কলেজে আমাকে আঁকার জন্য অনেকেই উৎসাহিত করেছে শুধু আমার লোকেই যে করেছে তা না বা আমার বাবা মাই যে করেছে তা না বাইরের টিচার্সরা বা আমার বন্ধু বান্ধব বা সকলেই আমার প্রতি বাড়ির আশেপাশের প্রতিবেশিরাও আমার আঁকা দেখেও খুব প্রশংসা করতো আঁকাটা আমার নিজে খুব শখের ছিলো তারপর কেউ যদি উৎসাহ জাগায় তাহলে আরও বেশি ভালো লাগে আঁকা আঁকার জন্য আমি অনেক জায়গায় কম্পিটিশান করেছি প্রতিযোগিতা দিয়েছি প্রতিযোগিতায় প্রায় বেশিরভাগই ক্ষেত্রে ফাস্ট প্রাইজ নিয়ে আসতাম আবার ন্যাশনাল লেভেলেও নে জেলা স্তরেও আমি এঁকেছি সেখানেও আমি দ্বিতীয় দ্বিতীয় ই করেছি দ্বিতীয় বিভাগে পা দ্বিতীয় বিভাগে পাস করেছি আঁকাটা আঁকাটা সে খুব ভালোই লাগে আমার খুব একটা যে বলবো যে খারাপ লাগে তা না আর আমাকে সকলেই অনুপ্রাণিত করতো আর হাতে আঁকার আর আঁকার আমাকে আঁকতে যে আমি স্কুলে আমার টিচার্সরা আমাদের বলতো যখন আমি এঁকে নিয়ে যেতাম তখন টিচাররা প্রচণ্ড উৎসাহ দিতো যে কোথায় শিখেছিস কীভাবে শিখেছিস সেটা আমাকে জানতে চেষ্টা করতো আমার হাতের যে ওয়াটার কালারের যে টান সেটা সকলে দেখে প্রশংসা করতো যে অন্যরা যা পারে তার থেকে আমি বেশ ভালো পারি সেটাই দেখতো আবার অনেকে টিচার্সরা আমার আঁকা দেখে তার নিজের বাড়িতে আঁকা নিয়ে যেতো এটাই